আমি ঝাড়গ্রামের বিনপুর থেকে বলছি আমি কি কোনো নার্সারি মালিকের কাছে ফোন করেছি ও ওইখানে আমি কিছু গাছ নিতে চাই কী কী গাছ পাওয়া যায় একটু বলতে পারবেন আপনাদের ওখানে আমি কিছু ফলের গাছ নিতে চাই আমি একটু কলমের ফলের গাছ নিতে চাই যেটা খুব অল্প দিনের মধ্যে ফল ধরে যাবে ছোটো ছোটো গাছগুলো হবে অল্প দিনের মধ্যে ফল ধরে যাবে এরকম কিছু গাছ নিতে চাই যেমন আমি আম গাছ নিতে চাই আর পেয়ারা গাছ নিতে চাই আম গাছ বলতে আমি আম্রপালি আমের গাছ নিতে চাই কলমে চারা যেগুলো হয় সেরকম কি গাছ পাওয়া যাবে আপনার ওখানে কাগজি লেবুর গাছের দাম কেমন আসবে ও আর আমগাছ না আমার সময় নেই আমি তো একটা চাকরি করি আমার সময় নেই আমি তাহলে আপনাকে গাছগুলোর নাম বলবো আপনি কি বাড়িতে পাঠিয়ে দিতে পারবেন গাছগুলো আমি ঠিকানাটা দিয়ে দেবো না যেহেতু আপনারা নার্সারির মালিক আপনারা তো আমার থেকে বেশি গাছের ব্যাপারে ভালো জানবেন তাহলে আমি কিছু ফুলের গাছও নিতাম যেমন গাঁদা আর চন্দ্রমল্লিকা আর গোলাপ গাছ কিছু সাদা গোলাপ আর জবার নানারকম কম্বিনেশনের যে জবাগুলো থাকে সেইরকম জবার কিছু গাছ আর আমগাছ কলাগাছ আর আপনার কাগজি গাছ আর পেয়ারা গাছ নারকেল গাছ এই কটা গাছ নিতাম আর কি যদি একটু পাঠিয়ে দিতে পারেন তাহলে আমার খুবই ভালো হতো আমি আপনাকে পয়সাটা আপনাকে দাদা কি ফোন পে তে পয়সা নেন তাহলে আমি পয়সাটা কিন্তু ফোন পে তে দেবো আর যেহেতু আমি এতগুলো গাছ একসঙ্গে নিচ্ছি আপনাকে দামটা কিন্তু একটু দেখে নিতে হবে একটু যদি দামটা একটু যদি কমের মধ্যে নেন তাহলে খুব ভালো হবে আমি ভবিষ্যতে একটা বাগান বানাতে চাই তখন তাহলে আপনার নার্সারি থেকেই সবকিছু গাছ নিয়ে আসবো আমি আগে এই গাছগুলো নিয়ে দেখি যদি ঠিকঠাক আমার গাছটায় ফলে যায় ফল যদি ঠিকঠাক আমি পাই তাহলে আমি আবার আপনার কাছ থেকে গাছ নেবো আপনি আনুমানিক একটা এই গাছগুলোর দাম হিসাবে একটা আনুমানিক একটা পয়সা বলুন যেটা আপনাকে তো পাঠাতে হবে তাহলে আনুমানিক একটা পয়সা বলুন না হুম ঠিক আছে যদি সে যদি হ্যাঁ ওটাই সুবিধা হবে ঠিক আছে ম্যাডাম আমি রাখছি